হ্যাঁ এসব এলাকার শিক্ষার্থীরা স্কুলে দৌড় ঝাঁপ করে ও অনেক ধরনের খেলা খেলানো হয় ওই স্কুলে সবাই সেই খেলায় নাম দেয় প্রায় মা ছেলে মেয়ে এবং যারা খেলাধুলা পছন্দ করে এবং দৌড়ানো ছোটো বাচ্চাদের সুস্থ করতে এভাবেই সাহায্য করে যখন কোন ছোটো ছেলে মেয়ের যদি পায়ে আঘাত লেগে থাকে সে ঠিকমতো চলতে পারছে না তখন সে যদি আসতে আসতে দৌড় লাফ ঝাঁপ করে তখন তার ওই ব্যথা পাওয়া জায়গাটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এবং যদি হাতে আরে কোন মোচর আরে লেগে যায় সে যদি হাত লেড়ে ছুটা দৌড়া করে জগিং করে তাহলে তার হাতটা সুস্থ হয়ে যায় এইভাবেই স্কুলে দৌড় ঝাঁপ করলে বা দৌড় ঝাঁপ বা ছুটা দৌড়া করলে অসুস্থ থেকে সুস্থ হওয়া যায় বা আমাদের এখানে যে শিক্ষার্থীরা দৌড় ঝাঁপ খেলা লং জাম্প হাই জাম্প এইসব খেলাতে নাম লেখায় বা খেলে